আমার ছোট থেকেই বাগান করার খুব অভ্যাস কারণ আমি যখন লোকের বাগান দেখতাম তখন আমার খুব খারাপ লাগত এবং খুব কষ্ট হতো আমি ভাবতাম আমাদেরও যদি একটা ছোট বাগান থাকত তারপর আমার বাবা আমাকে বলেছিল একটি গাছ একটি প্রাণ সেই কথাটা খুব কানে এখনো বাজে তাই আমি একটি বড় হয়ে বাগান তৈরি করেছিলাম সেখানে যখন ছোট ছোট চারা গাছকে লাগাই এবং প্রতিদিন জল দিই সেই চারা গাছগুলি একটু একটু করে প্রত্যেক দিন বেড়ে ওঠে আজকে দেখে আসি তিনটি পাতা দু দিন পরে দেখছি সেটা থেকে আরো দুটো কচি পাতা বেড়েছে তখন কিন্তু দেখতে খুব ভালো লাগে কারণ একটা শিশু যখন জন্মায় আস্তে আস্তে ঠিক যেভাবে সে বড় হয়ে ওঠে ঠিক তেমনই একটা চারা গাছকে লাগানার পর তাতে প্রত্যেক দিন জল দেওয়া কোনো পোকা লেগেছে কি না দেখা বীজ দেওয়া ওষুধ দেওয়া খাবার দেওয়া ঠিক মতো যত্ন করলে সে কিন্তু আস্তে আস্তে প্রতিনিয়ত বেড়ে উঠবে এবং কিছু দিন পরে সে আমাদের ফল ফুল দেবে সেটা দেখতে কিন্তু খুব ভালোও লাগে এবং দেখে তার যে অপরূপ সৌন্দর্য সেটা মন মুগ্ধ হয়ে যায় আমি বেশিরভাগ সময় শীতকালে বিভিন্ন রকম ফুলের গাছ লাগাই এবং বর্ষাকালে ফলের গাছ লাগাই কারণ বর্ষাকালে ফলের গাছ লাগালে তাড়াতাড়ি সেগুলো লেগে যায় তাতে জল খুব কম লাগে এবং শীতকালে ফুলের গাছগুলি তাড়াতাড়ি ফুল দেয় এবং শীতকালে সব রকম ফুলের গাছ আমি লাগাই দেখতেও খুব সুন্দর লাগে যার জন্য আমি গাছপালা লাগাতেও খুব ভালোবাসি এবং আমি সেগুলো বড় হতে দেখলেও আমি সেটাও খুব ভালো লাগে